হ্যালো হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ এই তো বসে আছি এবার খাবো না ছেলেকে খাওয়াবো এখনো খাওয়া দাওয়া হয় নি ছেলের হ্যাঁ

কী প্ল্যান হ্যাঁ থাকবো কী প্ল্যান একটু বলবে আগে থেকে আচ্ছা ঠিক আছে

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি ঠিক আছে আমি তাহলে ওকে জানাবো না তোমরা তাহলে সবাই চলে আসবে তোমরা যখন কেনাকাটি করবে তখন ডেকে নেবে আমি নয় যাবো সাথে থাকবো হুম ঠিক আছে ঠিক আছে তোমরা আসবে তাহলে আমি তাহলে ওকে জানাবো না ঠিক আছে হুম সেদিন কল করে নেবে তাহলে আমিও গিয়ে পৌঁছে যাবো আচ্ছা ঠিক আছে